খুচরো বা পাইকারি বাজার সম্পর্কে আমি বলতে চাই যে ওখানে অনেক পাইকারি দামের খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় আমাকে প্যাকেট হিসেবে নিতে হয় না প্যাকেট হিসেবে নিলে পড়েও আমাকে অনেক কম দামে পেয়ে যাই অনেক ভালো জিনিস পেয়ে যাই তারপর মুদি সদাই সবজির দাম তো এই তিন দিনে অনেক বেড়েছে এখনও অনেক বেড়েছে আগের থেকে কারণ ফসল অনেক কম বৃদ্ধি পাচ্ছে আর অন্যান্য জিনিসের দামের বৃদ্ধির ফলে এটাও বৃদ্ধি পেয়েছে যেটা কিনা স্বাভাবিক আর অনলাইন সম্পর্কে শপিং সম্পর্কে আমি বলতে চাই খুব তাড়াতাড়ি আমি ডেলিভারি পেয়ে যাই ঘরে বসেই পেয়ে যাই যেটা অনেক কিনা সুবিধা এর সম্পর্কে ভালো জিনিসগুলো হলো একই যে অনেক তাড়াতাড়ি আমি জিনিস পেয়ে যাই যখন ইচ্ছা হবে আজকে চাইলে আজকে কালকে চাইলে কালকে ভালো জিনিস দেখে নিতে পারি আর খারাপ জিনিসগুলো হলো যে আমি নিজে হাতে দেখতে পাই না নিজে চোখে দেখতে পারি না তো যাই আসে সেটা খুলে দেখতে হয় এবার রিটার্নের ক্ষেত্রও অনেক সময় অনেক প্রবলেম হয় তারপরে সবজি যদি কিনি ওটা ফ্রেশ কিনা সেটা আমি দেখতে পাচ্ছি না এগুলিই